হ্যাঁ কেমন আছিস আমি আকাশ বলছি তুই কি পিয়াঙ্কা বলছিস হ্যাঁ হ্যাঁ আর আমি আর ভালোই করেছিস আর কোন কলেজে তোর চন্দ্রপুর কলেজে কি ভালো হয় পড়াশোনা এখানে কি মানে সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখছি আগে কথা বলি আর এইখানে কি সব মানে সব বিষয় ভালো হয় ও আমি তো ফিজিক্স নিয়ে পড়ছি তো কী করলে মানে এখানে হবে কিনা একবার দেখ

আর এখানে পড়া মানে কেমন হয়

ও আর তাহলে এখানে মানে যাওয়া আসার কোনও অসুবিধা হবে না তো

হ্যাঁ আর এখানে কি ডে আর মর্নিং দুটোই হয় না কোন ও আচ্ছা

আর তুইও কি মানে এখানে ভর্তি হতে চাস নাকি ও হ্যাঁ

না যদি দুজনেই একসাথে ভর্তি হতাম তাহলে মানে সহজ হত জিনিসটা যেখানে পড়তাম

আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে পরে কথা বলছি ঠিক আছে রাখলাম হুম হুম ঠিক আছে রাখছি